হ্যাঁ বলুন এই হ্যাঁ বলুন

হুম হ্যাঁ বলছি এঁচোর চিংড়ি ডাল একটা ভাজা মাছের ঝোল মাংস চাটনি পাঁপড় আমি আনিয়ে নেব কতক্ষণে আপনার লাগবে বলুন কী হলো আপনার কতক্ষণে লাগবে বলুন আমি ততো তার মধ্যে আনিয়ে নেব হ্যাঁ বলুন মানে আগে আপনি কখন লাগবে বলুন আমি আনিয়ে নেব ঠিক আছে আমি পরে কথা বলছি হুম হ্যাঁ দিদি বলো